সাঁতার সাঁতার হলো জীবনের এমন একটা ধাপ যা বলতে পারেন না শিখলে অপূর্ণতা বা জীবন অপূর্ণ কারণ জীবনে এমন সময় আসতে পারে বা আসে অনেকের জীবনেই যে সাঁতার না জানলে হয়তো মারাও যেতে পারেন সেই কারণেই সবাইকে সাঁতার জানাটা খুব প্রয়োজনীয় আর আমার জীবনে সব থেকে উপভোগকারী সময় হল আমার স্যার বলো বা আমার যে টিচার ছিলো তার সাথে কাটানো সময় তার সাথে এক একটা সময় মনে হয় যেন খুব মূল্যবান কারণ সে আমাকে হাতে ধরিয়ে সব কিছু শিখিয়েছে যেমন কীভাবে সাঁতার কাটতে হয় কীভাবে কী করলে সাঁতারে উপযুক্ত মানে উপযুক্ত হতে পারি বা সবার আগে কি করে যাওয়া যায় সাঁতারে কি করে পারফেক্ট বলতে পারো বা এক্সপার্ট হয়ে উঠতে ওঠা যায় সব কিছু সে হাতে ধরিয়ে শিখিয়েছে সে আমার কাছে অত্যন্ত শ্রদ্ধা এবং শ্রদ্ধনীয় একজন ব্যক্তি তাই জন্যই তার সে আমার কাছে সব সময় আগে থাকে আপনি আপনার যেমন আমি আমার স্যার বা আমার যে টিচার ছিলো সে আমাকে প্রত্যেকটা কম্পিটিশান বলুন বা প্রতিযোগিতায় ভাগ নেওয়ার জন্য বলতো এবং আমি নিতামও সেখানে আমার তার সাথে অনেক আনবন হতো কথা কাটাকাটি হতো সে তার সাথে খেলতাম তার সাথে সে আমাকে বোঝাতো যে এইভাবে করতে হয় এইভাবে ফেললে তাদের আগে যেতে পারবে এইভাবে পা ফেললে এইভাবে পা ফেললে জলের ওপরে ফ্লোট করে থাকতে পারবে বা হাত যদি এইদিকে ফেলো মুখ ওই পাশে ফেলতে হয় বা মুখ সোজা রাখতে হয় যখন সাঁতার কাটতে হয় ডান দিক বা বাঁ দিক না তাকিয়ে সোজা রাখতে হয় নাকে তাহলে জল ঢোকে না একটু একটু ছোট্টো ছোট্টো জিনিসই আমাকে বুঝিয়ে দিতো এবং সেই বোঝানোর সময়টুকু বা তার সাথে কাটানোর স্মৃতিটা আমার জীবনের মনে হয় সব থেকে মূল্যবান একটা সময় বা বলতে পারেন খুব দামি একটা সময় তার জন্য মানে তার জন্যই তার জন্যই সেই সময়টা আমার কাছে খুব যখন আমি যখন সাঁতার প্রতিযোগিতায় যেতাম সে আমার সাথে সব সময় থাকতো এ মানে এনি টাইম যাকে বলে প্রথম থেকে লাস্ট অব্দি আমাকে বোঝাতো এবং গাইড করতো ওই সময়টা আমার কাছে মনে হয় আমার দাদা বা আমার পরিবারের বা ফ্যামিলির কেউ আমার কাছে থাকতো এই জন্যই যে আপনাদের এই জন্য সাঁতার সব্বাইকে মানে জানা বা শেখা উচিত সাঁতার এমন একটা জিনিস যা না শিখলে জীবন সত্যি অপূর্ণ বা পূর্ণতা পাবে না আর সাঁতার সাঁতার আমি আমার লাইফে বা আমার জীবনে অনেক ট্রফি পেয়েছি অনেক জায়গায় গিয়েছি অনেক ক্লাবে বলুন বা ইস্কুলের তরফ থেকে সাঁতার কেটেছি এবং ভালোভাবে প্রাইজও পেয়েছি কারণ একজনের জন্যই আমার ওইটুকু সময় বা অতোটা লাইফ স্প্যান করা বা কাটানো তার আমার কাছে খুব মূল্যবান